আমার কাছে একটি হেড ফোন রয়েছে সেই হেড ফোনটি কিছু দিন হলো কিনেছি এতে যেমন সুবিধা রয়েছে তেমনি কানের ভিতরে আওয়াজ যেমন প্রচুর জোরে লাগছে এর ফলে আমার কানে প্রচুর অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যেমন আমি সাধারণ অবস্থায় যেমন থাকি তার থেকে অনেক খারাপ এবং কানে কিছুই যেমন হেড ফোনটা খোলার পর আমি কিছুই শুনতে পারছি না